হ্যালো হ্যাঁ বলছি আমি আপনার দোকানে তো অনেক দিন যাইনি ফুল ফুল কিনতে হবে সামনে দিয়ে বাড়ি হ্যাঁ গাঁদা তো এমনি লাগবে রজনীগন্ধাও লাগবে জিপসিও লাগবে এবার কীরকম কী চেইন হ্যাঁ চেইন ফেন সব করে কত কী লাগবে বলুন লাগবে কুড়ি পিসের মতো আর লাগবে গাঁদা লাগবে হুম ও দশ বারো পিসের মতো লাগবে হুম আর তারপর জিপসি লাগবে জিপসি আছে তো আপনার দোকানে ও আর এ লাগবে আরও সব সেখানে দোকানে গিয়ে আরও সব অনেক কিছুই এবারে আপনি বলুন কীরকম কী দাম চলছে ফুলের হুম হুম হুম দুশো কি দাম বলুন কি দুশো তিনশো টাকা ও আর আর অন্য আর যেগুলো লাগবে ওগুলো গাঁদা কত করে হচ্ছে কে জি কতো

হুম আর সাড়ে তিনশো তাই তো আর তাছাড়া আর কি আছে জুঁই ফুল কি জুঁই ফুল মোটামুটি দশ পনেরো পিসের মতো ঠিক আছে তাহলে আমি আমি আপনার দোকানে গিয়ে এখন নিচ্ছি ঠিক আছে ঠিক আছে